একটি স্মরণীয় আরোহন ট্রিপ খুবই দুঃসাহসিক বর্ণনা বলতে গেলে সেখানে আমি একটি গিয়েছিলাম যেখানে আমি খুবই সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমার ইস্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে সেই ট্রিপে ছিলাম সেই ট্রিপে যেখানে গিয়েছিলাম সেখানকার পরিবেশ এমন ছিলো যা আমাদের অনুকূলে ছিলো না এবং সেখানকার ওয়েদার আমাদেরকে খুবই কষ্ট দিয়েছে যা খুবই কষ্ট পেয়েছি পরবর্তীতে সেখান থেকে আমরা শিক্ষা নিয়েছি যে এই ধরণের ট্রিপে এলে আমাদেরকে সেই রকম প্রস্তুতি নিয়ে আসতে হবে